গান এবং এখনকার দিনের গানের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে যা আগে আগের ধরুন গানের কৌশলও এবং শ্রোতারা পছন্দ ভিত্তিতে নির্ধারণ হয় আমি পুরানো গান এবং এখনকার গানের কিছু পার্থক্য করছি পুরানো গান সাধারণত ধী ধীরে গাওয়া হয় এই গানের সুরগুলো সহজে মনে রাখার মতন এই গান ধীর কণ্ঠস্বর উপর বেশি নির্ভরশীল তবে এখনকার দিনে গান খুব দ্রুত গতিতে পুরানো গানের মূলক লাইভ রেকর্ডেশান এর মাধ্যমে তৈরি করা হয় কণ্ঠস্বরে এবং যন্ত্রগুলির প্রাকৃতিক সুর বেশি গুরুত্বপূর্ণ ছিল এখনকার দিনের গানে ডিজিটাল ও প্রচুর ব্যবহার হয় পুরানো গান ভালোবাসার মানবতা প্রকৃতি এবং সহজেই সঙ্গে সম্পর্ক গভীর এবং মানসিক বিষয়বস্তু নিয়ে লেখা হয় কিন্তু এখনকার দিনের গান অনেক সময় দৈনন্দিন জীবনের ফ্যাশান এবং আধুনিক জীবনের যাত্রার উপর ভিজিটারে লেখা হয় শ্রোতারা সাধারণ পুরানো পুরানো গানকে স্ সাশ্রয় বলে মনে করে গানগুলো বহু প্রজন্ম ধরে শোনা হয় নতুন প্রজন্ম ধরে ভাইরাল হওয়া গান বেশি প্রয়োজনও হয় পুরানো গান কল্পনা শক্তি দেখায় যেমন নতুন গানের ক্ষেত্রে বাণিজ্যকে সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি পুরানো গান বেশি পছন্দ করি